আমরা আটজন মিলে অযোধ্যা পাহাড় ঘুরতে যাব তার জন্য আমার ক্যাবের প্রয়োজন চারজন ধরে এমন ক্যাবের ভাড়া কত এবং ছজনকে ধরে এমন ক্যাবের ভাড়া কত একটু জানাবেন